হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আচ্ছা বলো বলো বলো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি বলুন বলুন

আ হ্যাঁ বলুন হুম আরে কী করব বাজার দর যা হবে আমাদের তো সেই বেচাকেনা করতে হবে আমরা কী করে ওইভাবে মাল দেবো কমে দামে তো আমি মাল দিতে পারব না বিভিন্ন জায়গায় তো বন্যা হয়ে যাচ্ছে চাল আলুর দাম বেড়ে যায় চাল আলুর দাম বেড়ে যাচ্ছে কী করে আমরা দেবো আমাদের সরকার যেভাবে আমরা সেইভাবে দিচ্ছি আমরা এছাড়া তো আমাদের বাধ্যতামূলক নয় যে আমরা কমিয়ে দেবো লঙ্কা হলুদ যাই বলুন আমরা তো কমিয়ে দিতে পারব না এবার আমি এবার আপনি কাস্টমার আমার দোকানে আমি হয়তো একটু কম করে দিতে পারি আমার হয়তো একটু লাভ অংশ কম রেখে আপনাকে হয়তো আমি দিতে পারি অসুবিধা নেই

হ্যাঁ আমি আর আপনি আসুন না আপনি তো আমার ডেলি আপনি তো আমার ডেলি কাস্টমার আমি একটু কম দাম করে দেবো খন আমার লাভ অংশ একটু কম রেখে আমি দেবো কোনো অসুবিধা নেই কী আছে আপনার ডেলি কাস্টমার আপনি আপনার দোকান আমার দোকান থেকে ডেলি বা আপনি বাজার করেন সেটা তো আমাকে মেনে নিতেই হবে হুম আসবেন আসবেন আসবেন দাদা আসবেন ও আমাকে কেন দোকানে কেন আসবেন না ওই দাম বেড়ে যাচ্ছে বলে আমি ওই দামটা একটু কম্প্রোমাইজ করে নেব খনে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিছু একটা বোঝা যাচ্ছে কিছু এক ঠিক আছে না না আলু ওই ত্রিশ বত্রিশ যখন যেরকম বাজার যায় ওটা তো বলা যায় না তেল বাজার তো ফিক্সড থাকে আলু বাজারটা বলা যায় না আলু যখন যেরকম বাজার আসে আলুর দামটা বলা যাবে না আলুর দামটা দু দিন ছাড়া চেঞ্জ হয় তেলের দামটা মোটামুটি তবু একটু ফিক্সড থাকে ওই চিনি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চিনিটাও তো ওরকম ফিক্সড থাকে চিনি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা এরকম থাকে ঠিক আছে এইভাবে আসুন না আসুন না আপনি অন্য জায়গায় বাজার করবেন না আমার দোকান থেকে করুন আমার কি মাল কি খারাপ যায় আপনার দোকান আপনি যে মাল নিয়ে যান